পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য সরকার বিভিন্ন উদ্যেগ বা উদ্যোগ বা নীতি বিভিন্ন নীতিগুলি হল যেমন জনস্বাস্থ্য প্রচার বিমা প্রকল্প স্বাস্থ্য অর্থায়ন প্রক্রিয়া ইত্যাদি এই ধরনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও যশশ্বিনী স্বাস্থ্য আয়ুষ্মান ভারত যোজনা পিএমজেএওয়াই আম আদমি বিমা যোজনা ইত্যাদি প্রক্রিয়া এই সমস্ত স্বাস্থ্যসেবা উন্নত করা হয়েছে এ এই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এই ধরনের স্বাস্থ্যসেবাগুলি আগামী দিনে আরও ভালোভাবে ভালো জায়গায় যেয়ে পৌঁছতে পারে